আমাদের যদি কোনো সমস্যা ঘটে এই জায়গা জমি বলি সাংসারিক বলি মানসিক কোনো অশান্তি এই মানুষের সঙ্গে কোনো ঝামেলা বাঁধলে তখন আমরা কী করি আমরা গিয়ে সদস্যকে জানাই সদস্য যখন না পারে তখন সদস্য কী বলল তুমি পঞ্চায়েতে চলে যাও প্রধানের সঙ্গে যোগাযোগ করো আচ্ছা প্রধানের সঙ্গে যোগাযোগ করলাম প্রধান যখন না পারছে তখন আমাকে বলল আপনি বি ডি ওয় চলে যান তখন আমি বি ডি ওয় চলে গেলাম বি ডি ওকে জানালাম বি ডি ও যদি ও সেটা সমাধান না করতে পারে কিন্তু কোনো এম পি বা কোনো এ তাদের সঙ্গে তো আমাদের দু পক্ষের যোগাযোগ করা সম্ভব নয় কোনো এম পির কাছে গিয়ে তো আমাদেরকে জানানো ঠিক ইয়ে নয় বা আমরা চাষি মানুষ আমরা তো অত দূর যেতে পারব না বড়জোর থানা পর্যন্ত আমরা যেতে পারি এর বেশি যেতে পারব না কেন কি না এম পির সঙ্গে যোগাযোগ নেই আজ যে আমি একটা এম পিকে কল করব সে সব এ আমাদের নেই আমরা চাষি মানুষ আমরা বড়জোর থানা পর্যন্ত আমাদের দৌড় এর বেশি আমরা যেতে পারি না কোথাও